না সেরকম বলতে গেলে আমি নতুন ব্যবসা শুরু করার সাথে সেরকমভাবে জড়িত নই তবে হ্যাঁ আমি আমার বাড়িতে আমাদের ব্যবসা আছে যেমন চায়ের ব্যবসা চায়ের ব্যবসা আমার জ্যেঠুদের আছে তো দেখেছি ব্যবসাটা প্রথম থেকে যখন শুরু করে এখন পর্যন্তও দেখছি এবং আমি মনে করি যে চায়ের ব্যাব মানে চায়ের ব্যবসা দিয়েও আমি বলছি এই ব্যবসা শুরু করার জন্য খুব বড়ো একটা মূলধনের প্রয়োজন হয় না তবে হ্যাঁ সম সব কিছুই সব ব্যবসায় শুরু করতে গেলে একটা মূলধনের প্রয়োজন হয় সেটা যেমন ব্যবসা হবে তেমন মূলধনের প্রয়োজন হবে যেমন যদি কোনও স্টিলের ব্যবসা শুরু করতে চায় তাহলে অবশ্যই বড়ো মূলধনের প্রয়োজন হবে কারণ বাইরে থেকে তখন কাঁচামাল কিনে আনতে হবে সেইটা আবার ওয়াশ করতে হবে তারপর সেইটা ম্যানুফ্যাকচার করতে হবে স্টিলের সাইজের মানে শেপে বানাতে হবে তো তারপর আবার সেইটা হচ্ছে ইয়ে করতে হবে চেকিং করতে হবে তারপর বাজারে পাঠিয়ে সেটা বিক্রি করতে হবে তো এই স্টিলের ব্যবসায় তো তাহলে অনেক খরচ হয়ে যাচ্ছে তাই সেখানে বড়ো মূলধনের প্রয়োজন হয় কিন্তু চায়ের ব্যবসায় তো তেমন মূলধনের প্রয়োজন হয় না কারণ চায়ের ব্যবসায়ে একটা দোকান হয় দোকান লাগে তারপর সমস্ত চা যেগুলোতে তৈরি করা হয় যেই যে সমস্ত জিনিস দিয়ে যেমন চিনি চা পাতা

তো যেমন যেমন ব্যবসা হবে তেমন মূলধনের প্রয়োজন হবে ছোটো ব্যবসা হলে অল্প মূলধনের প্রয়োজন হবে এবং যদি বড়ো ব্যবসা হয় তাহলে সেরকমভাবেই মূলধনের প্রয়োজন হবে